আমার নেওয়া ছুটি হলো সব আরামদায়ক সব ছুটি হলো দুর্গাাপুজো কারণ দুর্গাাপুজোতে সবার ছুটি থাকে সবাই কত আনন্দ করে ঘুরতে যায় ঘরে ঠাকুর দেখে আরও কত অনেক জায়গায় আরও অনেক জায়গায় ঠাকুর দেখতে যাই কত আনন্দ করি এই এই এই ছুটিটা আমার সবচেয়ে ভালো লাগে এই ছুটিতে ছুটিতে সবাই বড়ো ছোটো সবাই আমরা আত আত্মীয় স্বজন ফ্যামিলির লোকের সঙ্গে সব ঠাকুর দেখতে যাই আরও কত আনন্দ করি এই এই ছুটিটা হলো আর সবথেকে আমার আরামদায়ক ছুটি